হ্যাঁ বলছিলাম যে আগেরবারে যেই মিটিংটা হয়েছে প্রজাতন্ত্র দিবস উৎযাপন নিয়ে আমাদের স্কুলে তো সেই সেখানে তুমি তো ছিলে না সেই ব্যাপারেই আরে সেই দিন তো এক ঝামেলা হয়ে গেছে মৈত্রীদিদের ছাত্রীরা নাটক করবে বলেছে আর ওই দিকে সুতমাদিদের ছাত্রীরাও নাটক করবে বলেছে তো নাটক তো একটাই হবে এবার কাটটা সিলেকশান হবে এই নিয়ে ওই মিটিংয়ে একটু ইয়ে হয়েছিলো ঝামেলা হয়েছে দেখো দুটোই আসলে খুব ভালো নাটক একটা ডাকঘর আর একটা কী ছিলো মনে পড়ছে না পথের দাবি তো এই দুটোই করার কথা মানে এই দুটোই তো খুবই ভালো না কাকে এবার বেছে নেওয়া হবে এবার দুজনের মধ্যে এবার দুটো টিচারের মধ্যে যদি এরকম ইয়ে হয় তো এটাই সমস্যা আমাকে ম্যাডাম হেড মিসট্রেস ফোন করে আমাকে বলছিলো যে কী করা যায় তো সেটাই এই দুটো নাটকের মধ্যে কোনটা করা হবে সেটাতে তোমার কী ইয়ে মানে তোমার ডিসিশান কী সেটাও আমাকে জানতে বললো তাই ফোন করলাম না আর একটা কোশ্চেন ছিলো তোমার ডিপার্টমেন্টে কতজন ছাত্রী নাম নাম দেবে হুম ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি পরের দিন আসো ঠিক আছে হুম ঠিক আছে হুম